আমাদের হুগলি জেলার আমার এলাকাটি যে সমস্ত শিল্পী ও শিল্প ও কারুকলার বিভাগ রয়েছে সেগুলো রাজ্যের সাংস্কৃতিক পরিচয়কে অন্যান্য রাজ্যের কাছে এবং ঐতিহ্যের যে অবদান সেটাকে খুবই উন্নত করে এবং ঐতিহ্যের অবদান রাখতে সাহায্য করে আমার এলাকার যে সমস্ত কারুশিল্পীগুলি রয়েছে তারা খুবই ভালো মানের কারুশিল্প জানে এবং তারা তাদের নিজের মতো নিজের দিক থেকে খুবই পাকাপোক্ত এবং তারা এই কাজগুলো প্রায় অনায়াসে কিছুক্ষণের মধ্যেই করে দিতে পারে এর ফলে এই ধরনের কাজগুলো আমাদের অন্যান্য রাজ্য থেকে আমাদের হুগলি জেলাকে তুলে রাখতে সাহায্য করে এবং এটি আমাদের শুদুমাত্র হুগলি জেলা নয় আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্য প্রতীক ও মূল্যবোধেরও বৃদ্ধি ঘটায়